বাঁকুড়া জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান খুবই ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ বাঁকুড়া জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এতোটাই ভালো যে মানুষ বাঁকুড়া জেলাকে খুবই সম্মান করে এবং বাঁকুড়া জেলার কলেজ বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ এবং স্কুলের ফিস খুবই কম এবং মানুষের পছন্দের সো কোর্স খুবই ভালোভাবে গুরুত্ব সহকারে দেখা হয় এবং গুরুত্ব সহকারে তাদেরকে পড়াশুনো করানো হয় বিষয়গুলিকে এতোটা সহজভাবে মাস্টারমশাইরা শিখিয়ে দেয় যে বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীরা পড়াশুনাতে এতোটাই ভালো বা এতোটা ভালো রেজাল্ট করে আমাদের মাস্টারমশাই তা আমাদেরকে বলে এবং বাঁকুড়া জেলার স্টুডেন্টরা সব পড়াশুনাতেই খুবই ভালো এবং ওইখানের প্রধান শিক্ষক মানে পতিষ্ঠালয় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান শিক্ষক খুবই ভালো মাস্টাররা খুবই ভালো এবং খুবই ভালোভাবে গুরুত্ব সহকারে আমাদের পড়াশুনো শেখায় এবং গুরুত্ব সহকারে আমাদের পড়াশুনো থেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এতোটা আমাদেরকে সহযোগিতা করে যে আমরা নিজেদের চেষ্টাগুলোকে আরও চেষ্টার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি আমাদেরকে পড়ানোর সময় এতোটা সাহায্য করে যে কোনো বিষয় যদি আমরা না বুঝতে পারি সেই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেয় এবং ভালো করে বুঝিয়ে দেওয়ার ফলে আমরা সেই পড়াগুলো খুব সহজেই বুঝতে পারি এবং পড়াগুলোকে খুব তাড়াতাড়ি পড়ে নিতে পারি এবং যদি কোনো পড়া আমরা না বুঝতে পারি আমাদেকে আমাদের শিক্ষক সে পড়াগুলোকে খুব সহজভাবে বুঝিয়ে দেয় এবং তাদের থেকে আমরা খুব তাড়াতাড়ি পড়াশুনো করতে পারি এবং টিচারদেরকে খুব ভালো করে পড়া দিতে পারি এবং যখন আমাদের এক্সাম হয় এক্সামের সময় আমরা খুব ভালো রেজাল্ট করি এবং আমাদের স্কুলের নাম উজ্জ্বল করি তাজ্জন্য বাঁকুড়া জেলার সকল মাস্টারমশাইকে আমার খুবই শ্রদ্ধেয় এবং প্রণাম বাঁকুড়া জেলার মাস্টাররা খুবই ভালো এবং খুবই ভালো পড়াশুনো শেখায় ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরাও খুবই ভালো রেজাল্ট করে তার জন্য মাস্টারমশাইরা আপনাদের পাশে থাকবে এবং আপনারা খুব ভালো এবং মনোযোগকারে পড়াশুনো শিখুন কোনো পড়া যদি না বুঝতে পারেন টিচারকে সঙ্গে সঙ্গে বলবেন সঙ্গে সঙ্গে টিচার বুঝিয়ে দেবেন এবং পড়াশুনো খুব ভালো করে করার চেষ্টা করবে আরও সাফল্যের দিকে এগিয়ে যাও এই আমার কামনা